এখানে জেলেদের কিছু জাতি বা গোষ্ঠী হলো জালিয়া কৈবর্ত একটা গোষ্ঠী আর মালো গোষ্ঠী আর আমি সম্প্রদায়ের সাথে মিলেমিশে একসাথে বসবাস করি আর মাছ ধরার সম্প্রদায়ের উৎসবগুলি হচ্ছে পলো উৎসব ইত্যাদি